আমি ধ্যান করতে পারি কুড়ি মিনিট ধ্যানের সময়কাল ব্যক্তিভেদে পরিবর্তিত হয় এবং কতক্ষণ ধ্যান করা উচিত তার কোনো নিদ্দিষ্ট নিয়ম নেই নতুনরা পাঁচ থেকে দশ মিনিটের মতো ছোট্টো সেশন দিয়ে শুরু করতে পারে ধীরে ধীরে বাড়তে থাকে কারণ তারা অনুশীলনে আরও আরামদায়ক হয় কিছু পাকা ধ্যানকারী কুড়ি মিনিট থেকে এক ঘন্টা বা তার বেশি সেশান নিযুক্ত হন ধ্যানের কার্যকারিতা সময়কালের চেয়ে ধারাবাহিকতা এবং গুণমানের মধ্যে নিহিত ধ্যানের পাথমিক চ্যালেঞ্জগুলি তাই মনকে শান্ত করার চারপাশে আবর্তিত হয় চিন্তার বিচরণ বা ব্যক্তিদের প্রাথমিকভাবে অস্থির বোধ করা সাধারন একটি আরামদায়ক তবে সতর্ক ভঙ্গি খুঁজে পাওয়া একটি চ্যালেঞ্জ হতে পারে এবং শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে একটি শান্ত অবস্থা অর্জনে আপাতত অসুবিধা নিয়ে অধৈর্যতা এবং হতাশা সাধারণ বাঁধা সময়ের সাথে সাথে অনুশীলনকারিরা বিচার ছাড়াই এই চ্যালেঞ্জগুলিকে স্বীকার করতে শিখেছে ধৈর্যের চাষ করে এবং ধীরে ধীরে শ্বাস বা মনোনিবেশের মনোনীত বিন্দুতে ফোকাস পূর্ণ নির্দেশিত করে মূল বিষয় চিন্তাগুলি দূর করা নয় বরং বিচ্ছিন্নতার সাথে তাতে পর্যবেক্ষণ করা সামঞ্জস্যপূর্ণ অনুশীলন ব্যক্তিদের এই চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে সাহায্য করে সময়ের সাথে সাথে আরও গভীর মননশীলতা এবং প্রশান্তি বৃদ্ধি করে